আমার বাড়িতে একটি জন্মদিন অনুষ্ঠান ছিল তাই আমি জানতে চাই এবং এখানেই আমি ওই কুড়ি পঁচিশজনের মতো আমার পরিবার এবং আমার আত্মীয়স্বজন সব নিয়ে একটা জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করেছি এবং আপনার দোকানে আমি কুড়ি প্লেট মতো বিরিয়ানি অর্ডার দিতে চাই এবং আপনি এবং সেই অর্ডারগুলো যেন ভালো কোয়ালিটি হিসাবে আমাকে কাল সকাল দশটার মধ্যে আমাদের ঘরে পৌঁছে দিতে হবে কারণ আমাদের যে অতিথি আরে আছে সেই অতিথি আরে বেশিক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে পারবে না এবং সেই খাবারের উপর শুনলাম নাকি সিক্সটি পার্সেন্ট মতো অফ আছে ঠিক আছে তাই সঠিক সময়ের মধ্যে খাবারগুলো যেন আমার বাড়িতে চলে আসে এই বলব আমি